বিভিন্ন পশুদের ক্ষেত্রে সবুজ খাদ্য ঘাস লতা এই খাবার উল্লেখযোগ্য এবং পাখিদের ক্ষেত্রে শুকনো খাবার ভুট্টা সোয়াবিন এবং ছোটো ঘাসের দানা বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় বাজারে যে পশুখাদ্য বিক্রি হয়ে থাকে এর মধ্যেও প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এর থেকেও পশুরা খুব দ্রুত বৃদ্ধি পেতে পারে